এই সূর্যের তাপে অনেক গাছপালা শুকিয়ে যাবে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে কারণ প্রচণ্ড সূর্যের তাপে যেমন সমস্ত গাছপালা মধ্যে বেঁচে থাকা কঠিন হয়েছে প্রত্যেকটি ফুল গাছই নষ্ট হয়ে যাচ্ছে এই শীত গ্রীষ্মের দাবদাহে শুধুমাত্র পর্ণমোচী উদ্ভিদরা এখন বেঁচে থাকবে না কারণ শীতকালে পর্ণমোচী উদ্ভিদরা বেঁচে থাকে আর গ্রীষ্মকালে ওদের সব পাতা ঝরে যায় সে সব উদ্ভিদ বেঁচে থাকবে আর গ্রীষ্মকালে এই প্রচণ্ড তাপে প্রচণ্ড তাপে সমস্ত ফুল গাছ নষ্ট হয়ে যাবে শীতকালীন ফুল সব নষ্ট হয়ে যায় আর গ্রীষ্মকালে ফুলের মধ্যে শুধু টগর আর সাদা সাদা ফুল থাকে আর গ্রীষ্মকাল শীতকালে গাঁদা ডালিয়া প্রভৃতি নানা রকম ফুল থাকে সেই ফুল গ্রীষ্মকালে যেমন দেখতে পাওয়া যায় শীতকালে তেমন দেখতে পাওয়া শীতকালে যেমন দেখতে পাওয়া যায় গ্রীষ্মকালে তেমন দেখতে পাওয়া যায় না কারণ গ্রীষ্মকালে ফুলের কোনো বাহার থাকে না আর শীতকালে ফুলের গাছের বাহার হয়ে থাকে আর একটা দিক সবসময় আমরা বুঝতে পারব যেটা হলো গ্রীষ্মকালে কঠোর গ্রীষ্মে বা শীতকালে আপনি কীভাবে গাছের যত্ন নেবেন কঠোর গ্রীষ্মে আমাদেরকে প্রতিদিন গাছের গোড়ায় জল দিতে হবে সকাল বিকেলে পারলে দুপুরেও দিতে পারো কারণ সূর্যের তাপ ওঠার সঙ্গে সঙ্গে গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় এবং মাটি ফেটে যায় আর গ্রীষ্মকালে দরকার হলে গাছগুলিকে আমরা ছায়ার মধ্যে টবের ছায়ার মধ্যে রেখে দেবো যাতে না তাতে সূর্যের আলো বা তেজ পড়ে যাতে না সেটি শুকিয়ে যায় এইভাবেই আমরা গাছের যত্ন নেব কারণ শীতকালে গাছের যত্ন নেওয়া মানে শীতকালে গাছকে রোদে রাখতে হয় আর গ্রীষ্মকালে সেটা গাছকে রোদে রাখতে হয় না কারণ গ্রীষ্মকালে সবসময় পাতা ঝরে যায় প্রত্যেকটি গাছের পাতা ধরে ঝরে যায় নিম পাত নিম গাছের পাতা দারুণ গ্রীষ্মতে ঝরে পড়ে অত বড় গাছের পাতাও ঝরে পড়ে আর শীতকালে গাছের সমস্ত গাছের ফুল ফলে পাতায় ভরে পড়ে ভরে ওঠে আর গ্রীষ্মকালে সবসময় গাছের গোড়ার মধ্যে জল সার দিতে হয় আর শীতকালে একদিন না জল দিলেও কোনো ক্ষতি হয় না আর শীতকালে গাছকে সূর্যের সামনে রাখতে হয় আর গ্রীষ্মকালে তো আমাদের বাড়ির মধ্যে রেখে দিতে হয় কারণ গ্রীষ্মকালে গাছ সবসময় সূর্যের তাপে জ্বলে যায় আর শীতকালে গাছ অত সূর্যের তাপে জ্বলে না আমরা সবসময় গাছপালাগুলি বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রম করে থাকি কারণ গাছ থেকে আমাদের মানুষের পর্যাপ্ত পরিযান অক্সিজেনের প্রয়োজন হয় যেই অক্সিজেনটা আমাদের বেঁচে থাকার জন্য মেন ও বিষয়বস্তু হয়ে ওঠে এবং গাছকে একটি গাছ একটি প্রাণ আমরা পড়েই থাকি তাই গাছের যত্ন নেওয়া আমাদের প্রত্যেকটি মানুষের সবসময়ের জন্যই দরকার কারণ মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে গাছ আমাদের একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে যেই ভূমিকার জন্য আমরা আজও গাছের জন্য অক্সিজেন নিতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারি মানুষের এই তিক্ততার সময়ও ফুলের দিকে তাকিয়ে থাকলে মন ভরে যায় এইটাই হচ্ছে গাছ আর ফুলের মধ্যে আমাদের জীবনকে ভরিয়ে তুলেছে